আমি আঁকার জন্য আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং দিক যেটা সেটা হচ্ছে মানুষের ফেস মানে যে স্কেচ হিসাবে যে ড্রয়িংটা করা হয় পোট্রেট তৈরি করা হয় সেটা এখন ওটাকে ওটার ওপরেই আমি মানে অনুশীলন করছি দেখছি কীভাবে আরো ইমপ্রুভ করতে পারি নর্মাল যে পোট্রেট ছবি হয় কোনো সিনারি গাছপালা বা পাক পোক পশু পাখি ফুল প্রাকৃতিক পরিবেশের ছবি এগুলো খুব সহজেই হয়ে যায় আঁকা কিন্তু একটা যখন আমরা কোনো মানুষের পোট্রেট ছবি তুলে ধরি সেটা একটু জটিল হয় অনেকের ক্ষেত্রেই জিনিসটা অনেক ইজি আর আমার ক্ষেত্রে জিনিসটা একটু জটিল তো সেই জন্য আমি এখন বিভিন্ন রকমভাবে অনুশীলন করা শুরু করেছি একজন আমার ভালো স্যারের কাছে যিনি ড্রইং শিখি যার কাছে তার কাছ থেকে শিখছি প্লাস আমি ইউটিউবেও বিভিন্ন রকমের স্কেচ আর্টিস্টদের পোগ্রাম দেখছি একটা অনলাইনে এক একজনের একজনে রয়েছেন তার প্রোফাইলে আমি সাবস্ক্রাইব করেছি চার চ্যানেলে আমি জয়ে জয়েন করেছি সেখান থেকে আঁকাটা শিখছি যাতে এটা হয় আর কি সেই এই কাটিয়ে উঠতে পারি আমি এই চ্যালেঞ্জটা আর কোন কোন জিনিস আঁকা কঠিন বলতে আমার মনে হয় যে সিরিয়াসলি এই মানুষের ফেস এই জিনিসটা আঁকাই সবচেয়ে বেশি কঠিন আর অনুশীলন আমি কীভাবে করবো বলতে এই যে বললাম যেরকমভাবে আমি যে স্যারের কাছে শিখছি ওই ইউটিউব থেকে শিখছি ইয়ে থেকে সে একটা একটা আমি প্রোগ্রামের মধ্যে জয়েন হয়েছি চ্যানেলের মধ্যে জয়েন আছি তো এই মাধ্যমে আমি অনুশীলন করছি আর চেষ্টা করছি যতোটা সময় বেশি দেওয়া যায় ড্রয়িংয়ে যাতে আমি আরো বেশি সাকসেসফুল হই ভালোভাবে আরও ড্রয়িংটা করতে পারি